আমার নেওয়া সবচেয়ে আরামদায়ক ছুটি বলতে আমার স্কুলের গ্রীষ্মের ছুটিকেই মনে হয় কারণ স্কুলের গ্রীষ্মের ছুটি আর সেইভাবে কলেজে উঠে সেরমভাবে পাওয়া হয় না কিন্তু স্কুলে যে গ্রীষ্মের ছুটিটা পড়তো সেখানে যেমন সবচেয়ে আরামও ছিল বাড়িতে বসে দুপুরের দিকে গল্পের বই পড়া খোলা জানলার দিকে তাকিয়ে এছাড়া বিকেল হলেই ঠাকুমার সেই আচারের ঝুলি থেকে কত রকমের আচার গরমের ছুটিতে সারাদিনই যেহেতু বাড়িতে কাটানো হত কোথাও ঘুরতে না গেলেও মনে হত বাড়িতেই সবার সাথে গল্প আড্ডা মিলেমিশে আর সব সময়েই একটা উৎসব উৎসব ব্যাপার চলতো যেহেতু একটা একান্নবর্তী পরিবারে আমি বড়ো হয়েছি তো সব সময় একটা সবাই মিলে খাওয়া দাওয়া খুব মজা হত তখন এমনিতেও স্কুল যেতে চাইতাম না তো বাড়িতে থাক বাড়িতে থাকতে ভীষণ ভালো লাগতো আর এইদিকে গল্পের বই পড়া তারপর খেলতে যাওয়া আর সেই ছুটিতে যদি ঘুরতে যাওয়া বা কোনো পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার থাকতো তাহলে তো সেক্ষেত্রে খুবই মজা হত কিন্তু বাড়িতে থাকলেও সেইরকমই ঠিকভাবেই মজা হত গ্রীষ্মের ছুটি কারণ এই এখন তো সেইভাবে আর গ্রীষ্মের ছুটি পাওয়া হয়ে ওঠে না কলেজে যেটুকু ছুটি পড়ে ওই ছুটিতে সেরকম ঘুরতে বেরোনোও হয় না আর ছোটবেলায় যেমন সকালবেলায় উঠেই যে আর স্কুল যেতে হবে না এখন এই ছুটিটা গ্রীষ্মের পড়ে গেল তো এইটা ভাবার মধ্যেও আলাদা একটা মজা ছিল আবার বিকেলবেলায় বন্ধুদের সাথে সেই ঘুরতে বেরনো বেরো বেরোতে যাওয়া মায়ের কাছে মায়ের আঁচলের তলায় লুকিয়ে থাকা লুকোচুরি খেলা কুমিরডাঙ্গা খেলা এসব তো চলতোই গ্রীষ্মের ছুটির মধ্যে তো আমার মতে স্কুলের গ্রীষ্মের ছুটিটা একটা আলাদাই মজার ছিল এবং অবশ্যই আরামদায়কও ছিল